হ্যাঁ আমি অনলাইনে একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু আমি নির্দিষ্ট জায়গাতেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু আমাকে ড্রাইভার বার বার করে ম্যাসেজ করে জানাচ্ছে যে সেও নির্দিষ্ট জায়গাতেই উপস্থিত হয়ে আছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না আমি মদন মুদির দোকানের সামনে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না এই নিয়ে আমাকে একটা আমি মদন মুদির দোকানের সামনে যে হসপিটালটা আছে ওখানেই যাচ্ছি ওখানে আসুন